হ্যাঁ দাদা বলছিলাম আপনি কি প্রসেনজিত রায় বলছেন ইলেকট্রিশিয়ান বলছি আমাদের একটা নতুন বাড়ি রয়েছে তো আমারই তো ওই বাড়িতে কী ওয়েল্ডিংয়ের কাজ করতে হবে ইলেকট্রিশিয়ান তার জন্য আমার প্রয়োজন তো আপনি আমরা কি নিজেরাই দোকানে গিয়ে আপনার কোনো দোকানের সঙ্গে ভালো রিলেশন রয়েছে যেখানে গেলে আমি একটু সুলভ মূল্যে মালপত্র কিনতে পারব

আচ্ছা আচ্ছা তো আমি বলছি যে আমাদের একটা রুম আছে যেটা বাড়ির করেছি যে ছটা রুম রয়েছে সেই ছটা রুমে যদি আপনি কাজ করেন লাইট ফ্যান এ সি এসব লাগাতে হবে যা যাবতীয় জিনিস যা কী আপনি তো জানেনই তো এ এই এই ছটা রুমে কাজ করতে গেলে আপনার কটা লেবারের প্রয়োজন হবে আপনার সঙ্গে ইলেকট্রিশিয়ানের প্রয়োজন দশ বারো বাই বারো রুম রয়েছে আপনাকে তো এই বারো বাই বারো রুমে আপনার খুব মোটামুটি কত কয়েল তার লাগতে পারে এটা বলতে পারবেন

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তো মোটামুটি ধরে নিন যে আমি তো এখন বাইরে রয়েছি আমি বাড়িতে মোটামুটি সন্ধ্যার সময় থাকব তো আপনি কি ওই সন্ধ্যার সময় ছেলেটাকে পাঠাতে পারবেন হুম অবশ্যই অবশ্যই ঠিক আছে ঠিক আছে